হ্যালো দিদি নমস্কার বলছি আপনার ফুলের দোকান আছে বলছি দিদি আমি কিছু ফুল নেবো তা আপনি হোম ডেলিভারি করেন দিদি আমি একা মানুষ আমাদের একটু অনুষ্ঠান আছে বাড়িতে পূজা আছে তা আমি আপনি একটু হোম ডেলিভারিটা দিয়ে যেতে পারবেন আমার কিছু ফুল লাগবে তা আপনার কাছে কী কী ফুল আছে দিদি যেগুলো যেগুলো পুজোতে দরকার পড়বে সেগুলো সেগুলো আমাকে একটা ইয়েতে ভরে দেবেন হ্যাঁ গাঁদা ফুল নেবো রজনীগন্ধা নেবো বেলফুল নেবো বেলের ফুল বেলফুলের পাতা নেবো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে ওইটা ওই দুটো দেবেন দুটোই নেবো দুটোই দুটোই মিল জুল করে দেবেন খোলাও দেবেন আর গেঁদাফুলও ওই দুটো ইয়ে করে মিল জুল করে দুটো দেবেন ঠিক আছে হ্যাঁ বলছি বলছি দিদি কেমন কী দাম নেবেন বলুন আগে আর ইয়ে ঠিক আছে আর বলছি দিদি এই গুলাপ ফুল কেমন কী দাম নেবেন ও ঠিক আছে দিদি আমাকে তাহলে আমি তাহলে আপনার এই নাম্বারটায় আমি ঠিকানা পাঠিয়ে দেবো আপনি এই ঠিকানায় দিয়ে যাবেন ঠিক আছে রবিবার দিন দিলেই হবে রবিবার দিন দিলেই হবে

ঠিক আছে ঠিক আছে আপনাকে আমি ফোন করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাঁ ঠিক আছে বেশ ঠিক আছে

ঠিক আছে